আমি একদিন শুক্তো রান্না করেছিলাম আমি রান্না করতে খুব ভালোবাসি কিন্তু সব রান্না পারি না একদিন নিজেই শুক্তো রান্না কীভাবে করে সেটা একটু জেনে হ্যাঁ আমি রান্নাটা করেছিলাম শুক্তো মাছের ঝাল ডাল ভাত এইভাবেই একদিন শুক্তো করেছিলাম শুক্তোটা প্রথমে সবজিগুলো কেটে নিয়েছিলাম শুক্তোর একটা একটা করে আলু কাঁচকলা বেগুন